ভারতে রাজনীতি আর রাজনৈতিক দলগুলির সম্পর্কে আমার যদি মতামত নেন তাহলে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তো আমরা ঠিকঠাক আমি পছন্দ করি না প্রথমেই পছন্দ করি না এই জন্য যে পছন্দ প্রথমের দিকে করতাম তারা খুব ভালো কাজ করত কিন্তু তারা প্রথমে যখন ভোটের আশায় তারা মানুষকে বলে যে আমি এই করব সেই করব কিন্তু তারা ভোট পেয়ে যখন নেতা নেত্রী হয়ে যান তখন তারা একটাও কাজ করে না ঠিকঠাক তারা চেনেই না এগুলো আমার খুব অপছন্দের কারণ প্রথম দিকে আমি পছন্দ করে সমর্থন করেছিলাম কিন্তু আমি পরে দেখলাম না এদেরকে তো পছন্দ করা যায় না এরা যদি সঠিক কাজ করতো ধরুন রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্তা হসপিটাল এগুলোর জন্য একটা পরিষেবা থাকত মানুষের যেখানে একদম বাসস্থানের জন্য কোনো কিছু জায়গা নেই তাকে একটু জায়গা দিয়ে বাড়ি করা মাথার উপর একটু ছাদ তুলে দেওয়া এগুলো প্রতিশ্রুতি দেয় কিন্তু সব রাজনৈতিক দলই সমান আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কেউ কারো নয় সাধারণ মানুষের জন্য জনগণের জন্য এগুলো করা উচিত আমার মতে যারা যারা এই রাজনৈতিক দলে এই কাজগুলো করে তারা খুব আমার প্রিয় হয় আমার এই মত আমি আশা করব পরবর্তী দিনে যে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা থাকবেন তারা যেমন সাধারণ মানুষের দুঃখ ঘুচায় গরিব মানুষের কান্না থেকে মুক্তি করে এগুলো আমি আশা করবো এগুলো হলে আমার খুব পছন্দ এই রাজনৈতিক দল